আমি পুরুলিয়ার এম বাজার থেকে গ্রীষ্মকালে ব্যবহার করার জন্য একটি বডি লোশন কিনে আনি যেহেতু সেটি একটি বড় কোম্পানির জিনিস সেই দেখেই আমি কিন্তু কিনে আনি